পুরুলিয়া জেলার প্রধান শিল্প হচ্ছে কৃষি শিল্প এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয় তাই চাষবাসও খুব একটা বেশি হয় না খুব কম হয় এইখানে কৃষি প্রধান শিল্প বলতে যেমন কৃষি আছে তার সাথে সাথে আমাদের এখানে বিড়ি শিল্প আছে লাক্ষা শিল্প আছে তারপরে পর্যটকদের জন্য আমাদের বিভিন্ন ধরনের পর্যটন শিল্প রয়েছে যেমন হচ্ছে অযোধ্যা রয়েছে তারপর সাঁওতালডিহি রয়েছে তারপর হচ্ছে আমাদের দেউলঘাটা রয়েছে পুরুলিয়া জেলার এইসব শিল্পর মধ্যেও আমাদের যে শিল্পটা বেশি বেশি পরিমাণে রয়েছে বেশি পরিমাণে যেটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে লাক্ষা শিল্প আমাদের খুব বেশি একটা বিশেষ ভূমিকা পালন করে এবং তার সাথে সাথে আমাদের যে পুরুলিয়া জেলার বিখ্যাত যে শিল্পটা সেটা হচ্ছে ছৌ শিল্প যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ তথা সারা বিশ্বের মধ্যে খ্যাতি অর্জন করেছে পুরুলিয়া জেলাতে এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের কারখানা রয়েছে যেমন হচ্ছে সিমেন্ট সিমেন্ট তৈরির কারখানা রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সাঁওতালডিহিতে অযোধ্যাতে আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র এসবগুলো তৈরি করা হয় তাছাড়া আমাদের পোলট্রি ফার্ম তারপর গ্রানাইট তৈরির কারখানা ইত্যাদি অনেক কিছুই রয়েছে খনিজ শিল্প বলতে এখানে আমাদের বক্সাইট গ্রাফাইট গ্রানাইট কাটিং ইত্যাদি এইসবগুলো তৈরি করা হয়